পশ্চিমবঙ্গে পালিত কিছু ঐতিহ্যবাহী উৎসব ও অনুষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে বড়ো উৎসব হলো দুর্গা পূজা এই পুজোতে সমস্ত স্কুল কলেজ অফিস সব কিছুই পাঁচ দিনের জন্য ছুটি থাকে কলকাতায় এই দিন কটা সকলে খুব আনন্দ করে কাটায় সবাই নতুন জামা কাপড় পরে এবং মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে বের হয় সবাই তাদের বাড়ির কাছের ম কাছের মণ্ডপে ঠাকুরের অঞ্জলি দিতে যায় বিকালে ভালো খাবার খাওয়া দাওয়া হয় হই হুল্লোড় করে সকলে পরিবারের সাথে সময় কাটায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে একসাতে যোগদান করেন এই উৎসবের সকল পর্যটকেরা এসে থাকতেও পারে এবং তারা এই পুজোতে যোগও দিতে পারে তারাও সবার সাথে প্রতিমা দর্শন করতে পারে এছাড়া হোটেলে থাকা ও খাওয়ার সবই তারা উপভোগ করতে পারেন আমাদের আমাদের আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দীপাবলীও খুব জাঁকজমকভাবে পালিত হয় দীপাবলীর আগের দিন আমাদের আগের দিন চোদ্দো শাক খেতে হয় সেই দিন সন্ধ্যায় মাটির তৈরি চোদ্দোটি প্রদীপ জ্বালাতে হয় কারণ সেই দিন ভূত চতুর্দশী হয় এই দিন আমাদের ন্যাড়াপোড়া বা বুড়ির ঘর পোড়ানো হয় এবং তারপরের দিন আমরা কালী পুজো করে থাকি সেইখানে দক্ষিণা কালীমায়ের ও শ্যামা কালীমায়ের পুজো হয় সেই দিন সবার বাড়িতে আমাবস্যার অন্ধকার কাটাতে সবাই প্রদীপ ও মোমবাতি ধরায় বাচ্চারা আতশবাজি ফাটায় খুব মজা করে যারা পুজো করে তারা সারা রাত জেগে মায়ের পুজো করেন তারপর আশেপাশে মণ্ডপে প্রতিমা দর্শন করতে বেরোয় পরের দিন দধিকর্মা করে মাকে খেতে দেওয়া হয় খেতে দেয়া হয় এবং তারপরের দিন আমরা তা ভাইফোঁটা পালন করে থাকি